হ্যালো হ্যাঁ এই বন্দনাদি আপনি তো কী সবজি আছে একটু যদি কাইন্ডলি পাঠিয়ে দেন তো ভালো হয় দয়া করে কারণ আমার বাড়িতে তো অসুস্থ রোগী তো এই হ্যাঁ হ্যাঁ বলছি যে একটু ওই কাঁচকলা গাজর বিনস এগুলো যেগুলো যদি থাকে একটু ভালো হয় পাঠিয়ে দিলে খুব ভালো হয় ওই আড়াইশো আর পেঁপে আছে পেঁপে পেঁপেটা একটু বেশী করে দেবেন

পাঁচশো গ্রাম আর গাজর আড়াইশো দেবেন হ্যাঁ গাজর গাজর কেজি কত করে এখন বাবা ষাট টাকা ঠিক আছে দেবেন নিতে হয়তো হবেই কিছু করার নেই আর তার সঙ্গে একটু বিনসও দেবেন হ্যাঁ আড়াইশো বিনস আর আর কাঁচকলা তিন চারটে দিয়ে দেবেন কাঁচকলার দাম তো বোধহয় বেশী আছে নাকি হ্যাঁ ঠিক আছে একটু হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ আপনার যে লোক আছে না তাকে দিয়ে যদি পাঠিয়ে দেন খুব ভালো হয় আমার বাড়ি তো চেনেন আপনি তাই অ্যাপার্টমেন্ট হ্যাঁ একটু দেরী হোক কোন অসুবিধা নেই হুম হ্যাঁ অর্পিতা অ্যাপার্টমেন্ট ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সিনেমার পাশে ঠিক আছে ঠিক আছে দিদি ঠিক আছে দিদি থ্যাঙ্ক ইউ ওইতো আমার অর্পিতা অ্যাপার্টমেন্টে তিনের দশ অর্পিতা অ্যাপার্টমেন্টে হ্যাঁ মনোজ রায় মনোজ রায়ের বাড়ি বুঝতে পারছে না ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই পাঠাবেন নাহলে আমি খুব মুশকিলে পরে যাবো আমার ফিরতে ফিরতে রাত্তির হয়ে যাবে হ্যাঁ ঠিক ঠিক হুম না এখন তো রোদ চড়া রোদ বিকেলেই পাঠাবেন ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ